হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ বলুন কীভাবে সাহায্য করতে পারি

হ্যাঁ রিপেয়ারিং তো করা যাবে অসুবিধে হবে না সপ্তাহে সব দিনই খোলা থাকে সকাল সা সাতটা আটটার দিকে খুলে একদম রাত আটটা নটা অব্দি খোলা থাকে এবার ছুটির দিনে মাঝে মাঝে রবিবার শুধু বন্ধ থাকে এছাড়া মাঝে মাঝে কোনো সমস্যা হলে বা কোনো জিনিসপত্র আনতে গেলে বাইরে থেকে সেক্ষেত্রে এক দুদিন বন্ধ রাখতে হয় নাহলে থাকে তো দোকানে কেউ না কেউ থাকে হ্যাঁ সামনের মঙ্গলবার খোলা থাকবে এবার আচ্ছা না না ওটা প্রবলেম অনুসারে বলা সম্ভব ওইটা এখনই বলা সম্ভব নয় কী কোত্তে হবে আপনার সেটা তো আগে দেখতে হবে আচ্ছা আপনার ইয়ে সমস্যা বলতে আর কিছু সমস্যা আছে কীবোর্ডে কোনও সমস্যা মা মাউসের কোনও সমস্যা হয় নি তো আ আচ্ছা আপনার আপনার উইন্ডোসের ভারসেন কত সেভেন না এইট না নাইন না টেন না ইলেভেন কত ভারসেন আচ্ছা সেভেন তাহলে একটু ওল্ড ভারসেন আর কি আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আপনার আরও কিছু সমস্যা হ্যাঁ খরচাপাতি আপনি যে রকম বললেন কিছু চেঞ্জ না হলে প্রায়ই ওটা পড়ে যাবে আঠেরোশো থেকে দু হাজার টাকার মতো পড়বে আচ্ছা চে চেঞ্জ করলে ওটা আপনি যে রকম কোম্পানির নেবেন বা যে রকম সব নেবেন আপনার কো কোন কোম্পানির করা আছে সব একই কোম্পানির লাগানো আছে মাউস কীবোড সি পি ইউ সব একই কোম্পানির আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লে নিয়ে আসুন না তো করে দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ